আমাদের মাতৃভাষা হলো বাংলা আমরা মায়ের মুখ থেকে প্রথম শুনি বাংলা ভাষা আর সেই ভাষাতেই লেখা পড়া সমস্ত কিছু শেখা এই জন্য আমরা বাংলা ভাষাটাকেই বেশি পছন্দ করি বাংলা ভাষার অনেক ধরনের বৈশিষ্ট্য আছে আর অনেক বৈচিত্রেরও মানুষ আছে যারা বাংলা ভাষায় নানাভাবে কথা বলে কেউ সাধু ভাষায় কথা বলে কেউ চলতি ভাষায় কথা বলে থাকে এইভাবেই মানুষ কথাবার্তা বা লেখার সাহায্যে ভাষাটাকে নানা রকমভাবে ব্যবহার করে থাকে তবে শুদ্ধ ভাষা অনুযায়ী বাংলা ভাষা খুবই কঠিন তার গদ্যরূপ সমস্ত কিছুই কঠিন কিন্তু তবুও মায়ের মুখ থেকে যেহেতু সমস্ত বাচ্চা শুনে বাংলা ভাষা শেখে ও লিখে এবং বড়ো হয় এবং প্রথম মা ডাকটা সে বাংলা ভাষাতেই বলে এই জন্য বাঙালির কাছে বাংলা ভাষাটা খুবই প্রিয় এবং খুবই ভালো তার জন্যই তারা বাংলা ভাষাতেই কথা বলে আর বাংলা ভাষাতেই আলাপ আলোচনা সমস্ত কিছুই করে থাকে এই জন্য বাংলা ভাষাটাকে খুব ভালোওবাসে তাই তারা বাংলা ভাষাটাকে নিয়ে এগিয়েও যেতে চায় এটাই বাংলা ভাষার আমার মনে হয় বৈশিষ্ট্য